হ্যালো বলছি রমেশ দা বলছেন হ্যাঁ বলছিলাম কি আমার কিছু মাস কাবারীর জিনিস লাগবে তো একটুখানি লিখে দেবেন আ মানে লিখে লিখে রাখুন তাহলে একটুখানি হ্যাঁ লিখুন হ্যাঁ বলছি আমার পাঁচ কেজি ওই যেই চালটা আমি নিই না মিনিকেটের চালটা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ওটা পাঁচ কেজি লিখুন হ্যাঁ আরেকটা সাদা তেল আরেকটা সর্ষের তে সর্ষের তেল লিখবে হ্যাঁ এক লিটার এক লিটার হ্যাঁ আমি যেটা নিই ফরচুনের বোতল না প্যাকেট দেবেন হ্যাঁ না না প্যাকেট এক লিটারের প্যাকেট হ্যাঁ একটা সাদা তেল আর একটা সর্ষের তেল হ্যাঁ আর হ্যাঁ আর চিনি এক কেজি হ্যাঁ আর পাঁচ কেজি আলু হ্যাঁ আর একটা হলুদ একটা নুন একটা গুঁড়ো লঙ্কা সব পঞ্চাশ পঞ্চাশ দেবেন হ্যাঁ ওটা দিয়ে দিতে পারেন টাটাটা দিয়ে দেবেন টাটা হুম আর হ্যাঁ আরও কিছু আছে ঠাকুরের জিনিসও নেবো তো একটু বাতাসা মোমবাতি এগুলো একটু প্যা প্যাক করে দেবেন আর হ্যাঁ বলছি কি হ্যাঁ ধূপকাঠি হ্যাঁ একটা প্যাকেট দিয়ে দিন হ্যাঁ আর একটা দুধের প্যাকেট হ্যাঁ বড়টা হ্যাঁ বলছি হ্যাঁ এক লিটারের বলছি কি একটুখানি দিয়ে আমাদের আমাকে এইগুলো সব প্যাক করে আমাকে দিয়ে যেতে পারবেন আমি আছি এখন দু তিন ঘন্টা আছি বাড়িতে তা আপনি এটা টাকাটা তো এখন দিতে পারবো না হ্যাঁ খাতায় লিখে রাখুন কত হয়েছে সব বিল করে রাখুন আমি দু তিন দিন পরে টাকাটা পেমেন্ট করে দেবো ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হুম হুম হুম